আমি গ্রাম বাংলার গৃহবধূ আমার সিনেমা সিনেমা দেখতে খুব ভালো লাগে সাজ পোশাক এবং এখন মডার্ন যুগের তখন গরীব মানুষদের টি ভি ছিল না এখন হয়েছে দেখছি ভালো লাগছে আর এই ভালো লাগা কি সুচিত্রা দেবী বেশ দেখতে ভালো লাগে তাই বসে দেখি এতেই সময় কাটে আর নাতি নাতনিদের নিয়ে আনন্দ ফুর্তি করি আর কী করব আর এই নিয়ে আমাদের এখন থা বয়স তো হয়েছে আমাদের এই নিয়ে আমাদের থাকতে হবে